আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি স হলো আমার ফোন আমি বান্ধবীদের দেখে আমি একটা ফোন কিনেছিলাম যে ওরা ওরা চালাচ্ছে আমিও চালাবো সুন্দর দেখে আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনলাম কিন্তু সেই ফোনটা ছ মাস পরে দেখলাম ফোনটা খারাপ হয়ে গেলো হ্যাং হয়ে গেলো কিন্তু পরে আর চালাতে পারলাম না